হ্যাঁ আমি বলছি একটু সেট দেখাবেন রিয়েলমির না দেখুন ম্যাডাম ভিভোটা দেখব না কেন হচ্ছে আমি রিয়েলমি ইউজ করেছি আগে এখন রিয়েলমিই ইউজ করতে চাই আমার দাদু ঠাকুমার জন্য রিয়েলমিটা খুব ভালো লাগে আমাকে হ্যাঁ দাদু ঠাকুমার অ্যানিভার্সারি গিফট করব ওই পনেরো বছর হয়েছে আর কি হুম না না ভিভোটা দেখব না হুম আমি রিয়েলমিই চাই আমি রিয়েলমি নারজো টোয়েন্টি এইটটা খুব ফেভারিট আমার ওইটা আমি নিতে চাই হ্যাঁ টাইম আছে যদি আপনি বলেন এনে দেবেন তাহলে টাইম আছে বসার আর হচ্ছে কেমন প্রাইস আছে এটার দাম কেমন আছে আপনার দামটা শুনি না আগে আমার দাম ধরুন আমার

কেন আমার দাম আপনি যদি শুনতে চান আমি যদি একশো টাকায় আপনাকে বলি যে ফোনটা দেবেন কি আপনি হ্যাঁ না আমি বলছি আপনি যে আমার দামটা শুনতে চাইছেন আমি যদি বলি আপনাকে আমি একশো টাকায় মোবাইলটা দেবো আপনি কি দিতে পারবেন হ্যাঁ সেই জন্যেই হ্যাঁ নিশ নিশ্চয়ই আপনি কি অ্যাডভান্স নেবেন হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আমি তো নেওয়ার জন্যই এসেছি আমি কি দেখার জন্য এসেছি নাকি মোবাইল না আপনাকে দেখার জন্যে এসেছি আমি ঠিক আছে হ্যালো হ্যাঁ রিয়েলমি নারজো টোয়েন্টি এইট হ্যাঁ আর আরেকটা কথা হ্যালো হ্যাঁ ব্যাটারি সার্ভিসটা ভালো হবে তো হ্যাঁ হ্যাঁ সে তো আমি যখন নেবো দেখেই নেবো কেন ভরসা মানুষকে করা যায় কিন্তু ইলেকট্রনিক জিনিসে মানুষকে ভরসা করা যায় না হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি বসছি হ্যাঁ